আমাদের সংস্কৃতে দীপাবলি মানে কালী পূজা যেভাবে যে সংস্কৃতিতে আগে থেকে পালন করা হয়েছে সেভাবে পালন করা হয়েছে অন্যান্য শহরে বা অন্যান্য রাজ্যে কীভাবে পালন করা হয়েছে কিছু বদল এসেছে কি না এইগুলো তো কিছুই চোখে পড়ে নি এবং জানা নাই তবে আমাদের সংস্কৃতিতে প্রসাদ দিয়ে পুজো করে বলে দিয়ে ভাবেই পালন করা হই আর বিভিন্ন ধরনের পুজো হয় ছাড়াও মূর্তি পুজো নির পুজো মনসা পুজো গণেশ পুজো প্রভৃতি ধরনের হয় তো পুজো পালন করে এখানে তবে কালী পুজোর বিশেষ কিছু কিছু বদল নাই ঠিক এইভাবেই